ভারতের শিক্ষাব্যবস্থা যথেষ্ট উন্নত এবং সুন্দর এখানে অন্যান্য দেশের সাথে যথেষ্ট পরিমাণ পার্থক্য লক্ষ করা যায় যেমন বাংলাদেশ বা পাকিস্তানের শিক্ষাব্যবস্থা এই সমস্ত দেশগুলির তুলনায় আমাদের ভারতবর্ষে শিক্ষাব্যবস্থা যথেষ্ট উন্নত এবং খুবই কার্যকরী লাভ করেছে কিন্তু একইভাবে আমরা দেখতে পাই অন্যান্য দেশ চীন জাপান তাছাড়া লন্ডন এই সমস্ত দেশগুলির তুলনায় ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা যথেষ্ট পিছিয়ে রয়েছে যার ফলে ভারতবর্ষ থেকে প্রায় অনেকেই চলে যান বিদেশে শিক্ষা গ্রহণ করতে এবং আমাদেরকে বর্তমানে এ সমস্ত জিনিসগুলি উন্নত করা উচিত যেমন বিভিন্ন প্রযুক্তি দ্বারা শিক্ষা গ্রহণ শিক্ষা দান করা উচিত সমস্ত শিক্ষার্থীদেরকে প্রযুক্তিবিদ্যার সাথে সাথে কারিগরি শিক্ষাও প্রত্যেকটি শিক্ষার্থীকেই দান করা অবশ্যই উচিত এই জিনিসগুলো দিনের পর দিন আরও উন্নত করা উচিত বলে আমি মনে করে থাকি কেন না চাকরি বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাই চাকরি পাওয়া খুবই কষ্টকর একটি কাজ সেক্ষেত্রে যদি কারিগরি শিক্ষা সকলকে দান করা হয়ে থাকে তখন শিক্ষার্থীরা আত্মনির্ভর হয়ে উঠতে পারবে ভবিষ্যতে গিয়ে সেই জন্য এই সমস্ত জিনিসগুলো অবশ্যই উন্নত করা উচিত